আমি যদি কোনও রান্না করি বা কোনও রেসিপি যদি আমি রান্না করি তাহলে যদি সেটা রান্না করার পর খারাপ খেতে হয় তাহলে আমি অবশ্যই সেটা নষ্ট করব না অন্যান্য স্বাদ খারাপ হলে তবুও খেয়ে নেওয়া যায় কিন্তু যদি অতিরিক্ত লবণ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই খাবারটা আর খাওয়া যায় না কিন্তু আমি কখনোই এরকম করি না যখন আমি রান্না বান্না করি তখন আমি অবশ্যই কোনও যে কোনও রান্না করার আগে আমি অল্প করে লবণ দিই এবং পরে একটু সেটা দেখে নিই খেয়ে যে লবণটা ঠিকঠাক আছে কিনা সব সময় খুব সতর্কতাবশত আমি রান্না করি এবং দেখে শুনে রান্না করি যাতে কোনও রকম কোনও ভুল না হয় কিন্তু তবুও আমরা তো মানুষ যে কোনও কোনও কিছু করতে গেলে অবশ্যই আমাদের ভুল হতে পারে তো কখনও আমার এরকম একবার হয়েছিল আমি যখন রান্না করেছিলাম রান্না করার ফলে সেই খাবারটায় একটু বেশি লবণ হয়ে গিয়েছিল তো আমি এই রকম ধরনের কোনও ভুল যখন আমার হয়ে থাকে তখন আমি কী করি সেই তরকারির মধ্যে একটু আলু কেটে দিই বা দেখা যাচ্ছে কোনও কিছু রান্না করতে গেলে যদি হলুদ বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমি একটু তার মধ্যে মানে কোনও কিছু আলু জাতীয় এরকম কোনও কিছু দিয়ে দিই বা আবার যদি দেখা যাচ্ছে বেশি ঝাল হয়ে গেল তো সেক্ষেত্রে একটু লবণটাও সামান্য একটু বেশি দিই তাহলে সেক্ষেত্রে কী হয় তরকারির যে সামঞ্জস্যতা সেটা ঠিক থাকে এবং বাদবাকি সবাই সেটা খেয়ে নেয় মানে খুব খারাপ না হলেও দেখা যাচ্ছে যদি অল্প একটু খারাপ হয় তাহলে সেটা মানুষ সবাই খেয়ে নিতে পারে